শিল্প ও কারু শিল্প শুধু আমাদের সাজানোর কাজেই লাগে না আমরা সেগুলো রোজকার ব্যবহারেও ব্যবহারের জন্যও ব্যবহার করতে পারি রোজকারের প্রয়োজীয় ক্ষেত্রেও ব্যবহার করতে পারি যেমন আমাদের হাতে যেমন আমাদের বাজারে নানান রকমের থলে বিক্রি হয় প্লাস্টিকের আমরা যেদি সেটা পেপার দিয়ে অর্থাৎ কাগজ দিয়ে যদি থলে তৈরি করি সেগুলোর থেকে আমাদের প্লাস্টিকের থেকে কাগজের থলেটা যেমন আমাদের হাতে তৈরি হবে আমাদের জিনিস টা সেটা শুধু সাজানো না বা শুধু বানানোর জন্যে না ব্যবহারেও কাজে হচ্ছে সেরকম বাজারে বিক্রি হচ্ছে প্লাস আমাদের যে পরিবেশ দূষণ সেটাও কম হচ্ছে আমরা বাজার থেকে যে পণ্য কিনে নিয়ে আসি সেগুলো প্লাস্টিকের হলে কী হয় সেগুলো নানান জায়গায় ফেলে একটা পরিবেশ দূষণ হয় আর আমরা কাগজের যে থলেগুলোতে নিয়ে আসি সেটা আমরা ফেলে দিলে মাটিতে ফেলে দিলেও আমাদের কোনো প্রবলেম হয় না বা পরিবেশও দূষণ হচ্ছে না তাই আমাদের তারপরে আমরা যখন এই যে শিল্প মানে হাতের কাজের মানে মাটির দিয়ে যে আমরা নানা রকম পুতুল তৈরি করি বা মাটির জিনিসপত্র তৈরি করি সেটা শুধু সাজানোর জন্যে না এই মাটির তৈরি যে হাঁড়ি কড়াই যেগুলো আমাদের তৈরি হচ্ছে সেগুলোতে আমরা রান্নাবান্নার কাজে ব্যবহার করতে পারি ফুলের টব বানাই সেটাও আমাদের ঘরে কাজের ব্যবহৃত হচ্ছে শুধু সাজানোর কাজে না আমরা আমাদের নিত্য প্রয়োজনীয় কাজের জন্যও আমরা ব্যবহার করতে পারি